আমাদের এলাকায় বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতির মানুষের বসবাস তাই বিভিন্ন ধরনের মানুষ তাদের নিজেদের ভাষায় কথা বলে থাকে কিন্তু আমার আমরা যেহেতু পশ্চিমবঙ্গের মানুষ এবং আমরা বাঙালি তাই আমাদের মাতৃভাষা বাংলা কিন্তু পুরুলিয়াতে শুধুমাত্র বাংলা ভাষা চলে না এখানে বাংলা ভাষার সঙ্গে মিশ্রিত বিভিন্ন ধরনের উপভাষা চলে যেমন ঝাড়খণ্ডী উপভাষা রাজহংসী ইত্যাদি এইসব উপভাষা হল বাংলা ভাষার সঙ্গে কিছু অন্যান্য ভাষার মিশ্রণ যেমন ঝাড়খন্ডী উপভাষা মানে হচ্ছে বাংলা ভাষা তার সঙ্গে কিছু হিন্দি ভাষার মিশ্রণ হয়ে এই উপভাষাটি তৈরি হয়েছে এছাড়াও আমাদের সাধুভাষা চলিতভাষা রয়েছে সাধুভাষা হচ্ছে যারা লেখালিখি করতে লেখালিখিতে যেসব ভাষা ব্যবহৃত হয় এবং চলিত ভাষা হচ্ছে যেগুলো মানুষ মুখে ব্যব মুখে বলে কি তবে আমাদের এখানকার সাধারণ ভাষা হল ঝাড়খন্ডী উপভাষা এবং এখানে মানভূম ভাষাও ব্যবহৃত হয়ে থাকে